আমাদের এখানে রাজারা ছিলো সিরাজউদোল্লা তার সেনা অধিনায়ক ছিলো মীরজাফর যার যার ইংরেজদের সাথে হাত ছিলো এখন যুদ্ধ জেতা জেতা ভাব সেই মুহূুর্তে সিরাজউদোল্লা মীরজাফরকে বললো যুদ্ধ ক্ষেত্রে যাও যুদ্ধক্ষেত্রে গিয়ে মীরজাফর কোনো অস্ত্র চালালো না বাঁধা দিলো ইংরেজেরা আমাদের ভারত তখন দখলই করে নিলে একেবারে দখল করে নিল সিরাজউদোল্লাকে মেরে দিলো মীরজাফরকে মেরে নিজের মায় মেরে সেখানেই পুঁতে দিলো তারপরে আমাদের দেশে অনেক বিপ্লবিও ছিল তারাও সব মারা গেলো বিনয় বাদল দিনেশ ক্ষুদিরাম তারপরে অনেকে মারা গেলো স্বাধীনতা হারালাম তারপরে বাংলাদেশ এ দেশ সব পড়ে গেলো সিরাজউদোল্লা মীরজাফরের এক

তারপরে সতীদাহ প্রথা এলো স্বামী মারা গেলে স্ত্রীকে হাত পা বেঁধে তার সাথে দেবে পুড়িয়ে এখন পুড়িয়ে দেবে তো ঠিক আছে পুড়িয়ে দিলে তখন তারপরে সে পুড়িয়ে দেওয়ার সময় হাত পা বেঁধে তো দেবে মেয়ে তো চেল্লামেল্লি করবে কাঁদবে তার জন্য আমার ঢাক ঢোল বাজাবে এ একটা যুক্তি হয় এরজন্যে আমাকে আমার খুব মনটা ব্যথিত করে খুব কষ্ট হয় বা খুব খারাপ লাগে এদের জন্য